হ্যাঁ আমার জীবনে বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে যেটা আমার রোজকারের জায়গাতেও প্রভাব ফেলেছে যেমন আমি একজন এলআইসি এজেন্ট হিসাবে কাজ করি তো আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আসাতে আমার অনেক সুবিধা হয়েছে যেমন পলিসি সংক্রান্ত তথ্য সব কিছুই মোবাইলের মাধ্যমে জানা যাচ্ছে যেটা আগে আমাকে এলআইসির বই ক্যারি করতে হতো এবং বই দেখে দেখে বলতে হতো অনেক সময় লাগতো এখন আর সেটা লাগে না এবং আগে আমাকে গিয়ে এলআইসির প্রিমিয়াম লোকের বাড়ি থেকে নিয়ে আসতে হতো এবং সেখানে আমার অনেক সময় লাগতো যেটা এখন ইউপিআই সিস্টেম হয়ে যাওয়ার জন্য আমাকে আর বেশী কারুর বাড়ি যেতে হয় না সবাই আমাকে ডিজিটাল পেমেন্ট ইউ পি আইয়ের মাধ্যমে করে দেয় এবং যদি নতুন কোনো পলিসি জমা করতে হতো সে ক্ষেত্রে আমাদের অফিসে পাঁচ থেকে ছ ঘণ্টা সময় লাগতো যেটা এখন আর আমাদের অফিসে গিয়ে জমা করতে হচ্ছে না আমার মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমেই জমা হয়ে যাচ্ছে এবং সময়ও অনেক কম লাগছে সেই জন্য অনেক সুবিধা আমাদের হয়েছে